এটা কি উত্তরবঙ্গের হাসপাতাল হ্যাঁ আমি ওদের আটচল্লিশ নম্বর বেডে এখন এখনো ভর্তি আছি আমার তো পা ভেঙে গেছে তার জন্যে আর সর সরকারি যে স্বাস্থ্য সাথী কার্ড সেটা জমা দিয়েছি আমার কি স্বাস্থ্য সাথী কার্ডটা আপনারা কি এটা পেয়েছে সব কিছু হয়ে গেছে কি যে স্বাস্থ্য সাথী কার্ডটি যে পা ভেঙে গেছে অপারেশান হয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে আগে ব্যবহার করি নি পাঁচ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য সাথী কার্ডে বিমা করা থাকে আমি তো জানতে চাচ্ছি আমার এখান থেকেই কেটে নেওয়া হবে স্বাস্থ্য সাথী কার্ড থেকে এই কেটে নেওয়া হয়েছে কি আমার যে ই এম আই হচ্ছে পনেরশো ষাট হ্যাঁ পনেরশো ষাট পলিসি হচ্ছে নম্বর তিন হাজার পঁয়ষট্টি হ্যাঁ তিন হাজার পঁয়ষট্টি ঠিক আছে আপনারা চেক করে নিন নিয়ে আমাকে নিয়ে জানান আমার তো হাসপাতাল থেকে ছুটি দেবে ঠিক আছে ধন্যবাদ